আমি আমার এলাকাতে খেলাধুলো এবং সুস্বাস্থ্য কেন্দ্রে তো অংশগ্রহণ করেই থাকি আর খেলাধুলো তো আমার এমনিতেই ভালো লাগে খেলাধুলোর মধ্যে ক্রিকেট ফুটবল এগুলো যেখানেই হয় আমি সেখানেই অংশগ্রহণ করি ফুটবল খেলেছি তবে সবথেকে ভালো লাগে আমার ক্রিকেট ক্রিকেটে আমি যেখানেই খেলা হোক সেখানেই আমি অংশগ্রহণ করি এবং ক্রিকেট খেলি এবং বহু সেখান থেকে সুনাম পেয়েছি ক্রিকেট খেলে খেললে শারীরিক এবং মানসিক দুটোই ভালো থাকে আর সুস্বাস্থ্য কেন্দ্রর দিক থেকে বলতে গেলে তো সে যেখানেই সুস্বাস্থ্য কেন্দ্র প্রচুরই আমি অংশগ্রহণ করেছি এর মধ্যে দুবার রক্তদান শিবিরে অংশগ্রহণ করেছি এবং রক্তদানও করেছি আর সেখান থেকে পরিষেবা বলতে আমি সার্টিফিকেট তো পেয়েইছি এর পাশাপাশি অনেক ধরণের শিক্ষাও অর্জন করেছি আর সুস্বাস্থ্য কেন্দ্রের পরিষেবাও আমি খুব ভালোভাবেই উপভোগ করেছি